পশুপালন কৃষকরা কী কী সম্মুখীন সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি পশুপালনে কৃষক কৃষকেরা সাধারণত মুখোমুখি হন তারা পশুদের নানারকম গবাদি পশুদের জল খাবার তাদের নানারকম ওষুধপত্র প্রভৃতি প্রভৃতি সমস্ত কিছু পশুদের দেখাশুনো করতে হয় দেখাশুনো করে তাদের খেয়াল রাখতে হয় তাদের সু সুস্থ করে তুলতে হয় তাদের কোনওরকম অসুবিধা হলে সেদিকে ধ্যান দিতে হয় কিছু তাছাড়া কিছুদিনের জন্য যদি দূরে পশুদের থেকে কেউ যদি দূরে থাকে তার জন্য আলাদা একটা আলাদা কাউকে রাখতে হয় পশুদের দেখাশুনো করার জন্য তাছাড়া পশুদের যদি কোনওরকম আঘাত লাগে তার জন্য ডাক্তার ডেকে এনে তাদের দেখাশুনো করতে হয় পশুদের নানার নানানভাবে খাবার দিয়ে তাদের যত্ন করে রাখতে হয় তাদের সকালে সকালে তাদের নানান ধরনের খাবার দিতে হয় মানে ঘন্টায় ঘন্টায় তাদেরকে খাবার দিয়ে রাখতে হয় যাতে তাদের সবসময় পেট ভর্তি থাকে সেদিকে তাদের দেখাশোনা করতে হয় ঝড় বৃষ্টির দি যদি হয় ঝড়ের টাইমে তাদেরকে সুস্থ স্বাভাবিক জায়গায় রেখে দিতে হয় যাতে পশুদের কোনওরকম ক্ষতি যাতে না হয় সেদিকে ধ্যান দিতে হয় পশুদের নানানভাবে তারা তাদের নানান অসুখ হলে তাদের ডাক্তার এনে চিকিৎসা করতে হয় তাছাড়া কোনও এক টাইমে কোনও জঙ্গলে বা কোনও পশু বা পাখি পড়ে থাকলে তাদের এনে তাকে সেবা করতে হয় তাকে সেবা করে সুস্থ করে তুলে তুলতে হয় সুস্থ করে তুলতে হয় তাছাড়া কোনও পশু বা পাখি কোনও পশুপাখি তাদের খাবার অসুবিধা হলে সেদিকে ধ্যান দিতে হয় পশু যাতে কোনওরকম কষ্ট না পায় শ তা কষ্ট যাতে না পায় সেদিকেও ধ্যান দিতে হয় পশুরা নানারকম তারা অবলা জীব তাদের তারা মুখে কিছু বলতে পারে না কিন্তু তাদের কষ্ট বোঝা যায় তাদের চোখ থেকে জল বেরিয়ে যায়ও তারা কষ্ট পেলে সেদিকে আমরা তাদের ওষুধপত্র দিয়ে তাদের ঠিক করে সুস্থ করে তুলতে হয় এটাই পশুদের নান